জীবনে মানুষের অনেক খারাপ পরিস্থিতি আসে তো আমি সেখানে আমার অনেক বড়ো একটা খারাপ পরিস্থিতি এসেছিলো যার জন্যে আমাকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়েছিলো আমি একজনকে ভালোবাসতাম তো সে আমাকে মাঝ পথে ছেড়ে চলে যায় খুব খারাপ ব্যবহার করে তো আমি তখন খুবই ভেঙে পড়েছিলাম আমি বুঝতে পারছিলাম না আমি কী করবো আমি মরতেও চলে গেছিলাম তখন আমাকে আমার পরিবার আমাকে পরামর্শ দেয় যে এটা করিস না তুই কারণ আমি তখন বুঝতে পারি নি যে আমার পরিবার আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ তো আমার মা আমার বাবা আমাকে বোঝালো যে কারোর পিছনে এইভাবে পড়ে থাকতে নেই আর খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে আমি গিয়েছিলাম তো আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছিলো যে আমাকে ঐ দিকটা থেকে বেরোতে হবে আমি চেষ্টাও করেছিলাম অনেক দিন পর আমি অনেক কষ্টে সেই দিকটা থেকে আমি বেরোতেও পেরেছিলাম আর আমি এই যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়েছিলো যে আমাকে ঐ দিকটা থেকে বেরোতে হবে তার জন্য আমার মা বাবা আমাকে খুব সাহায্য করেছিলো তার সাথে আমার বন্ধু বান্ধবী সবাই আমাকে প্রচুর সাহায্য করেছিলো যার জন্য আমি ঐ খারাপ দিক থেকে বেরোনোর জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পেরেছিলাম